হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনাকে এখানে হসপিটালে ভর্তি করার জন্য আপনার আপনার নিজের ডকুমেন্টস এবং আপনার ছেলের কিছু ডকুমেন্টস লাগবে আপনার এবং আপনার ছেলের আধার কার্ড আর আপনার ছেলে বার্থ সার্টিফিকেট এই দুটো ডকুমেন্টস হলেই হয়ে যাবে এবং আমাদের এখানে হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই আমাদের এখানে ডক্টর ডক্টর শিশুদের জন্যে যে ডক্টর চাইল্ডস চাইল্ডস স্পেশালিস্ট ডক্টর এখানে অনেক ভালো ভালো ডক্টর আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টে তো আপনার শিশুর ও কে আমি কি আপনার বাচ্চার নামটা জানতে পারি ও কে ও কে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি যে কোয়ারিটা করেছিলেন যে আমাদের এখানে ডাক্তার কীরকম আছে তো আমাদের এখানে সমস্ত ডিপার্টমেন্টেই আলাদা আলাদা ডাক্তার আছে আছে তো আপনার শিশুর যেই প্রবলেম হয়েছে সেই প্রবলেম অনুসারে আপনি এসে এখানে এসে ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করতে পারেন হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের এখানে অনেক নার্স অ্যাভেলেবল আছে আপনি আসলেই যেকোনো সময় যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসেন তাহলে আপনার সুবিধা মতো সেখানে আমরা এখান থেকে নার্স প্রোভাইড করে দেবো হ্যাঁ আমাদের এখানে পার ডে হিসাবে আপনি যদি আপনার বাচ্চাকে অ্যাডমিট করান তো পার ডে পার ডে হিসাবে আমাদের এখানে পাঁচ থেকে সাত হাজার টাকা মতো লাগতে পারে হ্যাঁ আপনি পুরোপুরি সেটা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে এবং আমাদের এখান থেকেও খাবারের ব্যবস্থা আছে আপনি কি আর কোনো তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে পারি আপনি সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যে কোনো যে কোনো সময়ই আসতে পারেন ও কে ও কে ঠিক আছে